বিয়ে করার পরে প্রত্যেককেই তো রেজিস্ট্রি করা মাস্ট দরকার রেজিস্ট্রি করার সময় তো আধার কার্ডে আর সে রেজিস্ট্রি আধার কার্ড আর সে জমা দেওয়ার পরে ওই রেজিস্ট্রির কাগজটা নিয়ে আমরা আমাদের সদস্যর কাছে যাই ওখান থেকে আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে আমরা সেখান থেকে গিয়ে রেজিস্ট্রি মাস্ট করার পরে আমাদের নমুনা মেয়েদের বলো চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরবর্তীকালে তাদের বাচ্চা কাচ্চা হলে তবে বাবা মার অ্যাড্রেস চেঞ্জের পরে তবে মেয়ের সব কিছু হবে তাদের ভোটার কার্ড হতে পারে তাদের রেশন কার্ড হবে তাদের আধার কার্ড যার জন্য মেয়েদের ওই এগুলোকে আধার কার্ড আগে তাড়াতাড়ি চে আধার কার্ড নমুনা চেঞ্জ করা মাসে দরকার এটা যেন সবাই যত তাড়াতাড়ি পারো সেটাই করে নেওয়াটাই বেস্ট